গানের বিভিন্ন ধারা বা শৈলী বিভিন্ন ধরনের সুর পছন্দ দ্বারায় নিয়মিত হয় আমার পছন্দের অনেকগুলি গানের ধারা রয়েছে রবীন্দ্রনাথের ঠাকুরের লেখা ও সুর করা গান প্রেম প্রকৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে রবীন্দ্র সোং রো রবীন্দ্র সঙ্গীত আমার খুব প্রিয় ধারার গান কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা গান বিদ্রোহী ও দেশপ্রেমের আবেগ প্রেম ও ভক্তি প্রতিফলিত হয় নজরুল গীতিতে লালনে এ সাহো হাও অন্যা অন্য বাউল সাধকের গাওয়া বাউল গান ও আমার খুব ভালো লাগে এই ধরনের গানগুলির সুর তাল খুব ভালো তাই আমি এই ধরনের গানকে তাল বা ধারা খুব পছন্দ করি